আউটডোর পেন্টিং অবশ্যই আগ্রহী আউটডোর পেন্টিংয়ে কারণ আউটডোর পেন্টিংয়ে আমি কোনো সো মানে প্রাকৃতিক কোনো দৃশ্য বা কোনো মানে কোনো মানুষ বা কোনো কারোর সামনের ফটো বা এগুলো আমরা আউটডোর পেন্টিংয়ে করে থাকি অনেক ক্ষেত্রে কোনো বেশিরভাগ ক্ষেত্রেই পাকিতিক দৃশ্যটাকেই তুলে ধরা হয় আউটডোর পেইন্টিংয়ের ক্ষেত্রে তো অবশ্যই সেই বিষয়ে আগ্রহী এবং এই বি এই বিষয়ে আমি কাজও করেছি এর আগে আউটডোর পেইন্টিং করেছি তবে এটি কোনোভাবেই অতটা সহজ বা মানে নয় আবার খুব বেশি কঠিনও নয় বেশি কঠিনও নয় তো আউটডোর পেইন্টিংয়ের ক্ষেত্রে অনেকটা ধৈর্য অনেকটা সময় লাগে যা মানে প্রাকৃতিক দৃশ্যকে একটা তুলে ধরার মধ্যে সব সময় যে প্রাকৃতিক দৃশ্যটা দেখে আমি আ আঁকাটা শুরু করছি বা পেইন্টিংটা শুরু করছি কিছু সময়ের মধ্যে সেইটা হয়তো সরেও যেতে পারে বা অন্য রকমও হয়ে যেতে পারে বা আবহাওয়ার পরিবর্তনের জন্য সেটা হয়তো অন্য কিছুও মানে পরিবর্তিত হতে পারে একই রকমভাবে যেটা দেখে আমরা আঁকা শুরু করি হয়তো সেই রকম থাকে না তাই জন্য খুব সহজ নয় আউটডোর পেইন্টিংটা করা আবার অ্যাম যারা এই আউটডোর পেইন্টিংয়ে অভ্যস্ত তাদের কাছে খুব কঠিন তাও নয় একটু সময় সাপেক্ষ একটু ধৈর্য ধরে করলে অবশ্যই আউটডোর পেইন্টিং খুব সুন্দর হয় একটি কোনো দৃশ্য কোনো সিনারিওকে ফুটিয়ে তোলা যায় কোনো পাক প্রকৃতির মধ্যে আমরা যেরকম জীবজন্তু পাখি বা হয়তো কোনো আউটডোর পেইন্টিংয়ের ক্ষেত্রে কোনো আমরা মানুষ বা তার চিত্রও আমরা ফুটিয়ে তুলতে পারি তার মধ্যে প্রাকৃতিক দৃশ্যের সঙ্গে তো সব দিক বিচার করতে গেলে এটি সুন্দর এবং এটি মানে করতে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে